হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা কি সবজি লাগবে তো আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা আলু আছে তোমার চল্লিশ টাকা আর তোমার ভালো মানে আলুটা ভালো মানের হবে পালবঙ্গের আলু হ্যাঁ হ্যাঁ একদম আপনি মাল রেখে দেবেন আচ্ছা আপনি ডেট বলে দেবেন আমি সেই দিন মাল এনে দেবো টাটকা মাল ও পটল আছে পঞ্চাশ টাকা কেজি কুমড়ো আছে তিরিশ টাকা কেজি আর পেঁয়াজ লাগবে তো আচ্ছা পেঁয়াজ আছে তোমার ষাট টাকা কেজি রসুন আসতে তোমার দেড়শো টাকা রসুনটা একদম মোটা মানের রসুন একদম মোটা কোয়া রসুন রসুনটা এরপর আপনি আসুন কথা হবে

আচ্ছা রাখলাম